কেন দাদা কীসে সমস্যা হচ্ছে দাদা প্রতিদিন তো একই লেভেলে গাড়ি চালাচ্ছি সবাই একই সময়ে যাচ্ছে আপনার কোনো অসুবিধা সবার কোনো অসুবিধা হচ্ছে না আপনার কীসে সমস্যা দেখুন দাদা সাত বছর ধরে গাড়ি চালাচ্ছি ঠিক আছে কিছু তো একটা অভিজ্ঞতা রয়েছে আর আমাদের তো টাইমের অবশ্যই লিমিট আছে না যে আমার সেই হিসেবে যেতে হবে এবং দেখুন আমরা এত বছর ধরে গাড়ি চালাচ্ছি কিছু তো অভিজ্ঞতা আছে কোন কীভাবে কখন কীভাবে যেতে হবে এখানে কিছু স্কুলের বাচ্চা রয়েছে সে তাদের যদি আমি অন টাইম যদি না পৌঁছে দিতে পারি তার দায়িত্ব কে নেবে আপনি কি নেবেন আমাকে তো সেই হিসেবে গাড়ি চালাতে হবে তাই না দেখুন পড়ে যাওয়ার দায়িত্বটা আমার কখনই নয় দেখুন বাসে ধরার জিনিস অনেক কিছু রয়েছে সেখানে ধরে বসুন ঠিক আছে সেই জিনিসটা আমি নিশ্চই ধরে বসবো না আপনি কানে ফোনটা হাতে না রেখে কিছু ফোনে অন্য কিছু না দেখে হাতে একটা হাত যেখানে বাস ধরে সেখানে কিছু একটা ধরুন তাহলে নিশ্চই পড়ে পড়ে যাবেন না আপনি ঠিক আছে আপনি যাত্রী হয়ে ঠিক আছে আপনি যাত্রী হয়ে আপনি বাসে বসুন বাকিটা আমার উপর ছেড়ে দিন আমি সব সময় মতো আপনাকে সাবধানে পৌঁছে দাওয়া নিয়ে কথা তো ব্যাস হয়ে গেলো একদম একদম সাত বছরের অভিজ্ঞতা আছে আশা করি তো আপনার সুস্থ এবং সাবলীনভাবে আপনাকে পৌঁছে দেবো ঠিক আছে রাখছি